হ্যালো বলছি আপনার মোবাইল দোকান আছে যে মোবাইল দোকান আছে আপনার মোবাইল সেটের স্যামসংয়ের কতো করে ই এম আই পড়বে মাসে তিন চে তিন চার হাজার টাকা হয়তো পড়বে আচ্চা আপনি একটু রেটটা কম করতে পারবেন না ওই তিন যে তিন হাজার টাকা পড়ছে ই এম আই তার থেকে একটু যদি কমান তো ভালো হতো আর কি তাহলে আমার সুবিধা হতো নিতে ফোনটা তাহলে হয়তো ইএমআইটা বলছেন যে ইএমআইটা যদি কম পড়ে সেক্ষেত্রে আপনার কি মানে মানে মাস মাসটা বেড়ে যাবে আর একটু ধরুন আঠাশ থেকে চব্বিশ মাসও হতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ বুঝদতে পারছি ব্যাপারটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কী কী মোবাইলগুলো আছে মোবাইলের নামগুলো বলুন ব্র্যান্ডেড কোম্পানি কী কী আছে রেডমি এইট এ ডুয়েল আছে স্যামসাং আছে আচ্ছা আর কী কী আছে ভিভো ভিভো ওপো ভিভো সব আছে না সব ফোন তো ই এম আই হবে তো আচ্ছা তাহলে তো খুবই ভালো সব ফোন যখন ই এম আই হয়ে যাবে তো খুবই ভালো কিস্তি হইতে কিস্তি কিস্তিয়ে দাদা কিস্তিতে ফোন পাওয়া যাচ্ছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে তাহলে তো আর মোটামুটি সব ফোন আপনার ফোনের দোকানটা কোথায় তাহলে হ্যাঁ হয়ে গেছে চলে আয়